হ্যাঁ আমি আমার একটা বন্ধুকে তার জন্মদিনে হস্ত নির্মিত পেন্টিং একটা কার্ড উপহার করেছিলাম তো সে পেন্টিংটাতে তার ছবি এঁকেছিলাম অয়েল দিয়ে অয়েল পেন্টিং করে তো বিভিন্ন রকম পেন্টিং করার জন্য যে সমস্ত বিভিন্ন রকম উপকরণ লাগে যেমন পেন স্কেচ পেন ঠিক আছে বিভিন্ন রকম স্লেট পেন্সিল নানা রকমের জিনিস দিয়ে আমি সেই পেন্টিংটি করেছিলাম তো পেন্টিংটি দেখে তার খুবই ভালো লেগেছিলো তো এই হস্ত নির্মিত যে জিনিসগুলি আছে সেগুলি সংবেদনশীল মূল্য আছে কারণ সেই জিনিসগুলো একটা শিল্প একটা আর্ট যে জিনিসগুলোকে আমার মতে বলে দিনকে দিন কমে যাচ্ছে তার চাহিদা কিন্তু আ শিল্পের একটা দাম গোঁড়া থেকেই প্রথম থেকেই সৃষ্টির শুরু থেকে রয়ে এসসে এবং আমি মনে করি যে এটা সারাজীবন চলতে থাকবে তো সেইগুলো রাখা বা সেইগুলো সংবেদনশীল করার একটা বিশেষ মূল্য রয়েছে যেটা আমি মনে করি আমি পেন্টিং করতে খুবই পছন্দ করি এবং আমাকে সমস্ত রকম পেন্টিং পরি গ্রাম্য পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন মানুষের বিভিন্ন জন্তু পশু পাখির ডিটেলসে যে পেন্টিংগুলো হয় সেই পেন্টিংগুলো আমাকে করতে খুবই ভালো লাগে তো এই বিষয়ে আমার একটা কথাই বলার হস্ত নির্মিত জিনিসের যে সংবেদনশীলতা মূল্য আছে সে মূল্যটা রাখা দরকার কারণ অনেকে ফ্রিতে দিয়ে কাজ করিয়ে ফেলে কিন্তু তার পরিবর্তে কোনো টাকা দেয় না তাই বলবো এই সমস্ত জিনিস একটা সময় লাগে বা একটা শিল্প যেটাকে সময় দিয়ে আমাকে কাজটা করতে হয় সেহেতু এটার একটা মূল্য দেওয়া দোরকার বা এইটার একটা যথেষ্ট পরিমাণ এই কাজের যে পারিশ্রম সে পারিশ্রমিকটা দেওয়া দরকার